যখন আমাকে অনেকগুলি লোকের জন্য রান্না করতে হয়েছিলো তখন আমার অভিজ্ঞতা একটু ভিতু মতন ছিলো আবার একটু ভালোও লাগেছিলো আনন্দিতও হয়েছিলাম ভিতু এই কারণেই ছিলাম কারণ আমি খুব কম মানুষ যেমন আমার পরিবারের জন্য বা কখনো কখনো আমার পরিবারের বাইরে কেউ এলে দু এক জনের জন্য বেশি রান্না করি কিন্তু একবার আমার বাড়িতে অনুষ্ঠান ছিলো সেই অনুষ্ঠানে পঞ্চাশ জন্য রান্না করতে হয়েছিলো সেই পঞ্চাশ জনের এক সাথে রান্না করা আমি কোনদিন করি নি সেই অভ্যেসও আমার ছিলো না তবুও কেউ বাড়িতে না থাকার জন্য এবং সেই যে তাদের রান্না করতেই হবে সেই জন্য আমি রান্না করেছিলাম প্রথমবার আমি সেদিন বিরিয়ানি চিকেন এর একটা তরকারি রান্না করেছিলাম ও দুটো ভাজা ও বানিয়েছিলাম আইসক্রিম রান্না করেছিলাম বিরিয়ানি চাল নিয়ে অত চাল এক সাথে এ সেদ্ধ করা আমার পক্ষে সম্ভব ছিল না আমার সাহায্য করেছিলো আমার ছেলেমেয়েরা কিন্তু খুব সুন্দর সেই রান্না হয়েছিলো আমি ভাবতে পারি নি যে অত সুন্দর রান্না করবে দ্রুত রান্না করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছিলাম তার সাথে চুলো জ্বালিয়ে নিয়েছিলাম চিকেনটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম বড়ো প্রেসার কুকারে দি দেওয়ার জন্য চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো আর বড়ো কড়াইয়ে সেটিকে আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম আলু ভাজার জন্যও একটা বড়ো চুলো জ্বালিয়ে তার মধ্যে আলুগুলি ভেজে নিয়েছিলাম তেলে ছাঁকা তেলের মধ্যে আর চাল সেদ্ধ করার জন্যও বড়ো গ্যাস জ্বালানো হয়েছিলো তাতে চাল সেদ্ধ করার পর চা ভাত হয়ে গেলে সেটাকে তাড়াতাড়ি কষি নেওয়ার জন্য আমি বড়ো একটা ঝুড়ি ব্যবহার করেছিলাম এবং পুরো চালটা সেই ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপর চুলোর মধ্যে একটা বড়ো হাঁড়ি চাপিয়ে তার মধ্যে চাল বিরিয়ানি মশলা চিকেন আলু ভাজা ঘি এসব দিয়ে চেপে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে অত জনার রান্না হয়ে গিয়েছিলো দেড় ঘন্টার মতন লেগেছিলো এই অভিজ্ঞতা আমার খুব ভালো লেগেছিলো সবাই আমাকে উৎসাহ প্রদান করেছিলো